আমার অনেকগুলির ঘোরা জায়গার মধ্যে অন্যতম প্রিয় জায়গাটি এখন অব্দি শিলং সেই আমি গেছিলাম আমার ফ্যামিলির সাথে আসামে ট্রিপে আসাম থেকে হয়ে আসাম গুয়াহাটি ঘুরে আমরা শিলঙের দিয়ে গেছিলাম এটা বাদেও আমি আরও অনেক জায়গা গেছি কেদারনাথ বদ্রীনাথ তা বাদে দীঘা পুরী আরও অনেক পাহাড়ের হিল এরিয়া এ কিন্তু এই সবকটা জায়গার মধ্যে আমার শিলং জায়গাটি সব থেকে বেশি প্রিয় ছিল কারণ শিলংয়ের খাবার দাবার সত্যিই অনেক সেই তুলনায় ভালো বাকি জায়গার থেকে আর সেখানে গিয়ে সত্যি মনে হচ্ছিলো না যে বাঙালি খাবারটাকে একটু মিস করছি যেহেতু আমি বাঙালি বলে খাবার দাবারের কোয়ালিটি ভালো কোয়ান্টিটি ভালো এবং যে সব থেকে ভালো যেটি সেটি হচ্ছে ওখানকার ওয়েদার ওয়েদারটা এতো সুন্দর মানে না খুব শুষ্ক ঠান্ডা না খুব মানে এ লাগছে একটা আর্দ্র ঠান্ডা একটা ওয়েদার গা শুকোচ্ছে না একটা স্নিগ্ধ হাওয়া তার মধ্যে ওখানকার রোদের মধ্যে সেইরকম কোনো তাপ নেই স্কিন ভীষণ ভালো মানে থাকে ওই রকম ওয়েদারে মানে ওখান থেকে যখন এসছিলাম স্কিনটা সত্যি ভীষণ ভালো হয়ে গেছিলো এবং একটা মানে গায়ের ট্যান পড়া পা এরকম কোনো কিছু হয়নি স্নিগ্ধ একটা ভালো ওয়েদার আর যেহেতু না পুরোপুরি উঁচু পাহাড় ছিলো না নিই কিছু কোনো সমতল জায়গা একটা হিল এরিয়ার মধ্যে এবং কুয়াশা মেঘ ঝর্ণা পাহাড়ি একটা ভাইব ভীষণ সুন্দর একটা মনোরম পরিবেশ তা বাদে এখানে ওখানে দেখার মতো অনেক কিছু আছে কামরু কামরুপ কামাক্ষার মন্দির আছে সিদ্ধ মায়ের এটা বাদেও ওখানের লো লোকেদের ব্যবহার ভীষণ ভালো তা বাদে আরও অনেক ছোটো খাটো গ্রাম আছে যেগুলো দেখার মতো যে পাহাড়ের এরকম কোনো কোনো এখনো এরকম ছোটো খাটো গ্রাম এখনও দেখতে পাওয়া যায় এটা বাদে মেঘালয়া আছে ওই শিলং থেকে একটুখানি দূরে ওই জায়গাটি খুব সুন্দর ডাউকি লেক আছে যেখানে মানে লেকের জল টি পুরোপুরি মানে কাঁচের মতো স্বচ্ছ মানে ওপরে নৌকা গেলে নীচে পুরো মানে মাট কি আছে না আছে মানে মাছ থেকে শুরু করে হঁট পাথর নুড়ি সবই দেখা যাচ্ছে জলটি এত ক্লিয়ার আর প্রচণ্ড একটা মানে স্নিগ্ধ আর ভীষণ এ পরিবেশ অল্প পয়সার মধ্যেই আপনার মনে হবে যেন আপনি কোথাও একটা বিদেশ ভ্রমণে বেরিয়েছেন ভীষণই সুন্দর একটা এ এবাদেও দেখার মতো অনেক কিছু আছে ওখানে তো